আমার কিছু পশু আছে যেমন পাঁচটা ছাগল আছে দুটো গরু আছে আর পাঁচটা ভেড়া আছে এবারে এগুলো আমি আমার আত্মীয় এক ঠাকুমার কাছ থেকে পয়সা দিয়ে নিয়েছিলাম একটা নিয়েছিলাম প্রথমে তারপর থেকে আমার অনেকগুলো হয়ে গেছে তো প্রথমে আমি ছোটো থেকে বড়ো করি তারপরে সে কিছু কিছু ছাগল একটা খাসির জন্য রাখি আর কিছু এমনি পাঠা হিসাবে যেগুলো আমাদের বলিদান করার সময় বিক্রি করা হয় তখন আমার প্রায় বেশি দাম নিয়ে বিক্রি করি যেমন একটু ছোটোতে সেগুলোকে যেমন বলিদান দেয় তখন সেগুলো একটু দাম বেশি থাকে বিশেষ করে দীপাবলির সময় তো আমি এক একটা ছাগলের দাম করি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো ছোটো ছোটোগুলোর কিন্তু আরেকটু বেশি যখন বড়ো হয়ে যায় সেগুলো কম সে কম আমার বারো থেকে পনেরো হাজার এখনো পর্যন্ত আমি পশুদের কাছ থেকে ষাট সত্তর হাজার টাকার মতো ইনকাম করেছি